কী আর কাজে যাবো ক দিন কাজ করে তো শরিরটা ভীষণ একটু অসুস্থ মতো লাগছে একটু তো বর্ষা তো তেমন হচ্ছে না মেঘ মেঘ আর ওয়েদারটা তেমন ভালো না ঠান্ডা গরম পড়ছে শরিলটা একটু অসুস্থ লাগছে ও বললে হয় ও বললে হয় শরির তো অসুস্থ দেখতে হয় দেখলেও কী করবো আমি আচ্ছা ঠিক আছে দু এক দিনের মধ্যেই যাচ্ছি শরিরটা অসুস্থ হলে কাজ করবো কী নিয়ে যদি আপনারা না বোঝেন তো যদি না আপনারা বোঝেন তো আমরা কার কাছে বলবো অজুহাতটা কার কাছে দেখাবো তোমার জমির আচ্ছা ঠিক আছে যাবো শরিরটা সুস্থ হয়ে যাক ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়ে শরির সুস্থ হলে কাল পরশুর মধ্যে যাবো হ্যাঁ ধানের অবস্থা তো দেখছি আমার তো অবস্থা খারাপ তা ধানের অবস্থা দেখবো তো আগে নিজের অবস্থাটা দেখি আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাবো যাবো ওরকম বললে আমরা কোথায় যাবো বলো আমরা গরিব অসহায় মানুষ আমরা খেটে খাই দিনের পর দিন যদি আমাদের শরিল বিশাল অসুস্থ হয়ে যায় তখন আমরা কোথায় যাবো কে আমাদের দেখাবে দেখবে তোমাদের মতন ধনী লোকের এই রকম কতা হয় কেন আমরা গরিব মানুষ তো খেটে খাওয়া মানুষ ঠিক আছে ঠিক আছে আ কেন ছটায় কেন আমরা গরিব অসহায় বলে যেটা মনে করবেন সেটা কী সবাই তো সাতটায় কাজে যাচ্ছে কেউ আটটায় যাচ্ছে আমরা ছটায় যাবো কেন ঠিক আছে